হ্যালো পূজা মাহাতো বলছেন শাখা থেকে তো ম্যাডাম আমাদের এখানে কিছু হোম লোন পার্সোনাল লোনের এখন একটা স্কিম এসেছে তো আপনি কি কোনো লোন নিতে হোম লোন বা পার্সোনাল লোন নিতে কি ইচ্ছুক কি আপনি পার্সোনাল লোন নেবেন না হোম লোন নেবেন আচ্ছা হোম লোন নিতে গেলে আপনার যে পেপার প্রসেসিং কোন চার্জ কিছু আমাদের এখন লাগছে না যেহেতু স্কিমে আছে তো সেক্ষেত্রে আপনার বাড়ির আপনার কি ইনকাম ট্যাস্কের রিটার্ন ফাইল আছে নেই তাহলে জায়গা যেটা বলছেন বাড়ি বানাবেন সেই জায়গাটা কার নামে আছে তা ম্যাডাম আপনি কি করেন এমনি তো সেক্ষেত্রে ওটা কি আপনার পার্মানেন্ট জব না কন্ট্রাকচুয়াল জব পার্মানেন্ট কাজ তো তালে সেক্ষেত্রে আপনি পে স্লিপ দিতে পারবেন তো না না যেহেতু আপনি বললেন যে আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল নেই তো আমাদের এখানে যেই ডকুমেন্টসগুলো লাগে সেখানে এমনি নর্মাল কেওয়াইসি লাগে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোই লাগবে আর আপনার জায়গার কাগজপত্র লাগবে আচ্ছা জায়গাটা কি মিউটেশন করা আছে আপনার আপনার নামেই মিউটেশন করা আছে তো আর ওটা কি আপনার বলুন সেটা আমি সব সব বিস্তারিত বলছি আমি যেই ইনফরমেশনগুলো চাইছি একটু আমাকে বলে দিন যে ওই জায়গাটা পঞ্চায়েত এলাকা না মিউনিসিপালিটি এলাকা পঞ্চায়েত এলাকা তো ঠিক আছে অসুবিধার কিছু নেই তো এখানে আপনি কতদিনের জন্য ম্যাডাম লোন নিতে চান আর কত টাকা লোন নিতে চান পাঁচ লাখ টাকা লোন নেবেন কত দিনের জন্য কত বছরের জন্য পাঁচ বছরের জন্য আপনার হোম লোন আপনার এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে আপনার পাঁচ লাখ টাকার লোন চলে আসবে ঠিক আছে প্রত্যেক মাসে হ্যাঁ এবারে প্রত্যেক মাসে আপনাকে টাকাটা মানে আসল তার সাথে সুদ দুটো মিলিয়ে আপনার ইএমআই প্রতি মাসে মাসে দিতে হবে সেটা মোটামুটি পাঁচ লাখে ধরুন আপনার ওই সাত থেকে সাড়ে সাত হাজার টাকা দিতে হবে না বিরাট কিছু হবে না কিন্তু আপনার পাঁচ বছর এইটা যদি আপনি ওই পাঁচ বছরের জায়গায় ওটা যদি আট বছর ন বছরের জন্য করেন না তাহলে আপনার ইএমআইয়ের টাকাটা অনেকটা কমে যাবে সেখানেই আপনার সুবিধা হবে কেননা আপনার যদি অসুবিধা হয় তাহলে সেখানে ধরুন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আপনার তাতে কি অসুবিধা হবে তাহলে মোটামুটি লকিং পিরিয়ড যদি ন বছর হয় তাহলে আপনার তাহলে ওই পাঁচ সাড়ে পাঁচ হাজারের মধ্যেই সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে সফটওয়্যারে দিয়ে আর ম্যাডাম আপনার এমনি আগে কি কোন লোন করা ছিল কোথাও তাহলে আমাদের সিভিলটা চেক করতে হবে তো আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তাহলে আপনি একটু আপনার ওই প্যান কার্ড আধার কার্ড আর ভোটার কার্ডটা একটু দয়া করে যদি পাঠিয়ে দেন আমাকে তাহলে আমরা সিভিলটা দেখে নিয়ে তারপরে যা পেপার প্রসেসিং আছে সেটা আপনাকে কল করে জানিয়ে দেবো বা আপনাকে একবার ব্রাঞ্চে আসতে হবে তাহলে আসতে হবে আপনাকে অসুবিধা নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটু পাঠিয়ে দিন ঠিক আছে ঠিক হ্যাঁ রাখ